চার লক্ষ অষ্টআশি হাজার একশো ঊনষাট সাত লক্ষ একানব্বই হাজার পাঁচশো অষ্টআশি ন লক্ষ তেইশ হাজার ছশো পঁচানব্বই চার লক্ষ একাত্তর হাজার সাতশো নিরানব্বই আট লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো সতেরো